বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প ভীষণ ভালোভাবেই বিকশিত হচ্ছে এদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু বিনোদন হলো যেমন টি ভি শো তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম আর ভারতের লোকেরা যে ধরনের বিষয়বস্তু দেখতে পছন্দ করে এখনকার সময়ে টি ভি শোর সিরিয়ালগুলো বর্তমানে বেশি জনপ্রিয় প্রিয়তা পেয়েছে ভারতীয় লোকেরা সিরিয়াল দেখতে বড্ড বেশিই পছন্দ করে আর তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ভাষার সিনেমা ভারতে বিভিন্ন ধরনের ভাষার মানুষের অবস্থান রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ভাষার সিনেমা সিরিয়াল সেগুলো তৈরি হয় তাছাড়া রয়েছে ফেসবুক ফেসবুকে ভারতীয় মানুষরা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে যেমন রান্নার ভিডিও নাচের ভিডিও গানের ভিডিও এছাড়াও রয়েছে ঘুরতে যাওয়ার ব্লগ সেগুলো ফেসবুকে আপলোড করে এবং মানুষ সেগুলো দেখে দেখে লাইক কমেন্ট শেয়ারও করে প্রচুর ভিউ বাড়ে এবং এর মাধ্যমে অনেক টাকা পয়সাও উপার্জিত হয়